আমি যে পাঁচটা তারিখের কথা বলতে পারি সেগুলো হল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস প্রত্যেক স্কুলে স্কুলে পালন করা হয় সেদিনকে ছাত্রছাত্রীরা পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরা হয় আর পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী সেইদিনও স্কুলে স্কুলে অনেক অনুষ্ঠান হয় বা এমনিতেও পাড়ায় পাড়ায় অনুষ্ঠান হয় আর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দিবস আর তেইশে জানুয়ারি সুভাষ চন্দ্র বসুর জন্ম সুভাষ চন্দ্র বসুর জন্মদিনও পালন করা হয় স্কুলে বা এমনি ক্লাবে বা পাড়ায় পাড়ায় আর পঁচিশে ডিসেম্বর যীশু খ্রিষ্টের জন্মদিনে কেক কাটা হয়